পশু পণ্য প্রক্রিয়াকরণের কিছু সাধারণ পদ্ধতি যেগুলি হলো পশুর পশুরা আমাদের বাড়িতে কিছু গরু আছে কিছু ছাগল আছে যাদের আমরা খাবার দিই ঘাস কেটে এনে দিই খড় কেটে এনে দিই খড় খড় কুচিয়ে কুচিয়ে তাদের দিই আর তার সাথে ভুসি ছা যেমন গমের ভুসি ছোলার ভুসি এসব ইত্যাদি আমরা তাদের খাওয়াই তাদের স্বাস্থ্যর জন্য এবং তাদের ভালোভাবে খেয়াল রাখার জন্য তাদের ভ্যাকসিনও করি তাদের সুস্থ থাকার জন্য টাইমে টাইমে জল দিই এবার কোনো কোনো সপ্তাহে একদিন কোনো কোনো সপ্তাহে দু দিন তাদের গাও ধুয়ে দিই এভাবে আমরা আমাদের পশুদের খুবই খেয়াল রাখি আর যেটা আছে জবাই জবাই করা জবাই করা নিয়ে আমরা বলতে চাই যে অনেক চড়া দামে বা অনেক কম দামে আমাদের কাছ থেকে যেসব কিনে যা নিয়ে যায় লোকগুলো গরু ছাগল ইত্যাদি যারা কিনে নিয়ে যায় তারা অনেক অনেক বড় বড় দোকান কসাইদের কাছে বা ওই যে কী বলে কিলখানাতে সেগুলো বিক্রি করে দেয় আমরা অতটা জানি না হয়তো সেগুলো তাদের কাছে দিয়ে দেয় কসাইরা তাদের কেটে কেটে তাদের মাংসগুলো বিক্রি করতে হবে এই জন্য করে তারা কসাইরা তাদের কাছ থেকেও কিনে নেয় তাদের কাছ থেকে কিনে নিয়ে তারা কস কসাই হিসেবে তারা তাদের তো মাংস বিক্রি করতে হবে তাই না ওই জন্য করে তারাও কেটে ফেলে এবার আর এটুকু আমার আর মতে আর কোনো কিছু বলার নেই